আমি পুরুলিয়ার স্মার্ট বাজার থেকে গত সপ্তাহে একটি চানাচুরের প্যাকেট কিনে এনেছিলাম চানাচুরের প্যাকেটটি বিকারামের কোম্পানির ছিল দেখে বেশ ভালো মনে হয়েছিল তাই আমি নিয়ে নিয়েছিলাম